আমার কাছে এখন যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে মোবাইল ফোন যেটির দ্বারা আমরা অনেক কিছুই করতে পারি এবং দূর দূরান্ত সবার সঙ্গে যোগাযোগও করতে পারি যারা আমার সামনা সামনি কেউ নেই এবং যারা আমার পরিবারের মধ্যে দূরে থাকে এবং এটার জন্য আমরা অনেক কিছুই করতে পারি যেমন সব কিছু দেখতে পারি ফোন মোবাইল থেকে এবং দূর দূরান্ত যে জায়গাগুলি আছে সেগুলোকেও আমরা এবং করতে পারি